আমাদের এখানে সাধারণত খেলাধুলোয় সরাসরি কুটনাবাজি হয় না এখানে লবিবাজিটাই বেশি হয় কারণ আমাদের এখানে এই খেলাধুলোর ক্ষেত্রে রাজনীতিতে যারা রাজনীতিতে যারা ক্ষমতায় আছে তাদের তাদের সূত্রেই মানে খেলোয়াড়রা চান্স পায় বা তাদের সূত্রেই খেলায় মানে যারা জিতবে তাদের সূত্রেই যেতে বা তাদের ক্ষমতায় যেতে রাজনীতির ক্ষমতায় লবিবাজিটাই বেশি হয় আমাদের এখানে